বলছি এটা কি ও বলছি আমার একটা ফোন দরকার ছিলো আর কি আপনি কি দিতে পারবেন আমার বাজেট তো ওই দশ বারো হাজারের মধ্যে

না ব্র্যান্ড বলতে আমি যতদূর জানি ভালো ওই রিয়েলমিটি কিন্তু এবার আপনি বলুন না কোনটি ভালো সেই মতো নেব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি একটু বলুন না কোন কম্পানিটা ভালো হবে ও এবারে ভিভোর এমনি আর কোনো কিছু আসবে না হুম আর কি কি হবে একটু বলুন না দেখি নামগুলো শুনি ও আচ্ছা হ্যাঁ বলছি তাহলে ওই ভিভোটার একটু ওই দশ বারোর মধ্যে কি র্যাম রম একটু ওই সব বলুন না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি

হ্যাঁ দাদা বলছি ভিভো আই টুয়েলভ জিটা কেমন আসবে পাওয়া যাবে না ও তাহলে ভিভোর মধ্যে আরও কি নতুন সেট লঞ্চ হয়েছে বলুন না তাহলে একটু দেখি পয়সা তেরো ও ঠিক আছে ওইটাই নেবো তাহলে একটু বলুন না কিরকম কি একটু বাজেটটা দেখে করে দেবেন আর কি ও আচ্ছা ও আমার ক্যামেরাটা তো ক্যামেরাটাই তো একটু ভালো দরকার ও বুঝতে পারছি বলছি দাদা বলছি তাহলে হচ্ছে আপনার দোকানে গিয়ে সবকিছু ব্যাপারটা দেখবো সব ফোনগুলো একটু ঘেঁটেঘুটে দেখবো দিয়ে যেটি ভালো হবে সেটি নেবো হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক